আমি ব্যবসাতে সবজিতে আমি আলু টম্যাটো এবং পেঁয়াজ বিক্রি করে থাকি এবং সেই বাজারগুলির পার্শ্ববর্তী আমার বাড়ি এলাকায় যেমন রথবাড়ি এবং আম বাজার এর এলাকাগুলিতে আমি বাজারে সকালে আড়তে জিনিসগুলো দিয়ে থাকি এগুলো বিক্রি করা শর্তবর্তী যদি বলা হয় তো আমি অন্য অন্য রাজ্যের যেরকম ঝাড়খন্ড পাকুর এলাকায় আমি আরও জিনিস পাঠিয়ে থাকি এবং এর তার মধ্যে কিছুটা আমি মার্জিন টাকার কম টাকার মধ্যে জিনিস ছাড়তে হয় এবং তার মার্জিন আমি দিয়ে থাকি সেই মার্জিনগুলোর মধ্যে আমি ট্রান্সপোর্টের টাকাটা বের করে নিই এভাবে আমি নিজের এ ব্যবসাটাকে বাড়াই